দেখুন যে কোনো জায়গায় নগদও আমরা মানে অর্থ প্রদান করি কোনো মালপত্র নিলে সেগুলো নিয়ে ক্যাশ টাকাও দিয়ে রাখি আবার অনলাইন সার্ভিস যেটাকে বলে ইন্টারনেট ব্যাংকিং সেগুলোও আমাদের ইন্টারনেটের লেনদেনটাও করি হ্যাঁ যতটা পারি বাইরের ক্ষেত্রে সেখানে আমরা ইন্টারনেট ব্যাংকিং যেটা সেটা ব্যবহার করার চেষ্টা করি এবং যেটা বেসিক্যালি হয়ে থাকে মানে এত সবাই সবটা হয় না নিতে চায় না সেক্ষেত্রেও অর্থ প্রদান করে থাকি তবে ইন্টারনেটের দিকটা ভবিষ্যতে এগোচ্ছে সমস্ত আর কি ছোট ব্যবসা থেকো বড় ব্যবসা এখন সবেতেই আর কি ইন্টারনেট মানে ব্যাংকিংয়ের কারবার খুব সুন্দর হচ্ছে সময় সাপেক্ষ হচ্ছে এবং খুব মানে মানে নিখুঁতভাবে হচ্ছে এগুলো খুব ভালো হচ্ছে